পশুদের যত্ন নেওয়ার আলাদা কোনো লোক নেই আমার পরিবারেই আমার গরুকে যত্ন পশুদেরকে যত্ন করে আমার যখন শরীর খারাপ হয় তখন আমার বাড়িতে বাড়ির লোকরাই আমার আমার পশুদেরকে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার বাড়ির পাশে একটা ছোটো দেখে ঘর করেছি সেই ঘরে আমি পশুগুলোকে রাখি এবং পশুদেরগুলোকে আমি সন্ধেবেলায় ধোঁয়া দিই যাতে মশা না কামড়াই তাদেরকে আমি মশার মধ্যে রা মশারির মধ্যেই রা রাখি যাতে মশা না কামড়াই এবং প্রত্যেকদিন সকালে সেই ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঝাঁট দিই তাদের মলমূত্র পরিষ্কার করি এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময়ের জন্য এবং সময় মতো তাদেরকে শরীর শরীর অসুস্থ হলে তাদেরকে আমি পশু ডাক্তারের কাছে নিয়ে যাই বা পশু ডাক্তার এসে তাদেরকে ইঞ্জেকশানও দেয় এবং ওষুধও দেয় এভাবেই আমি পশুদেরকে স্বাস্থ স্বাস্থ্যবিধি বজায় রাখতে পারি